হ্যাঁ আমি সরাসরি আগুনের উনানে রান্না করেছি তো আগুনের উনানে রান্না করতে আমার ভালোই লাগে কেননা গ্যাস বা ইন্ডাকশানের থেকে এটা সম্পূর্ণ আলাদা হ্যাঁ এটা কা আআলাদা এর কারণ রয়েছে আমরা উনোনে রান্না করে হয়তো আমাদের গরম লাগে বেশি বা বেশি আগুনের তাতটা লাগে কিন্তু গ্যাসে বা উনানের ইন্ডাকশানে এ রান্না করতে গেলে যে টাইমটা লাগে তার থেকে উনানে আমার মনে হয় যে অনেক তাড়াতাড়ি হয়ে যায় বা সেটার অ খেতে অনেক সুস্বাদু লাগে এখন এইকা এখনকার যুগে সবাই গ্যাস বা ইন্ডাকশানে রান্না করছে ঠিকই কিন্তু সেইটার স্বাদও আছে কিন্তু আমার মনে হয় আগেকার মানুষরা যে উনানে রান্না করতো বা এখনও কিছু কিছু মানুষ করে থাকে সেটার স্বাদকে কিন্তু হার মানায় উনোনে রান্নার কোনো বিকল্প হয় না গ্যাসে রান্না করতে গেলে তো হ্যাঁ গ্যাসে রান্নাও খুব সহজে হয়ে যায় আগুনের তাত বেশি লাগে না ইন্ডাকশানে তো আবার আগুনই লাগে না কারেন্টেই রান্না হয়ে যায় কিন্তু তবুও আমি বলবো যে উনানে রান্না করে আমি খুব স্বস্তি পাই গ্যাস বা ইন্ডাকশানের থেকে